আমাদের চারিপাশে আমাদের চারিপাশে প্রযুক্তি ব্যবহার খুব উন্নতি লাভ করছে তার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থার ধরনও পরিবর্তন হচ্ছে আমাদের সমাজে চারদিকে মানুষের নিকটে আনতে হচ্ছে এবং সমাজের মাধ্যমে খুব নেতিবাচক ধরনগুলির মধ্যে যেইগুলি উল্লেখযোগ্য এছাড়া প্রযুক্তি ব্যবহার আমাদের চারপাশে বিশ্বের সাথে খুব যোগাযোগ যেমন প্রযুক্তির মধ্যে উন্নতির মধ্যে অন্যতম হলো মোবাইল ফোন টেলিফোন কম্পিউটার ল্যাপটপ ইলেকট্রনিক্স সব গ্যাজেট এই সবের মাধ্যমে মানুষ দূর দূরান্ত যোগাযোগ করতে পারছে এবং যাতায়াতের মাধ্যমে একটি অন্যতম মাধ্যম যাতায়াতের ক্ষেত্রে এবং এছাড়া অন্য কোনো দূর দূরান্ত যাওয়ার ক্ষেত্রে আমাদের মোবাইল ফোন খুব সহজেই খুব সাহায্য করছে এছাড়া আমাদের চারিপাশে এই আমাদের চারিপাশের সমাজ মাধ্যমে সবার কাছে একটি করে মোবাইল ফোন আছে তার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষে এখন আর আস্তে আস্তে উন্নত থেকে উন্নততর হয়ে যাওয়ার ফলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা সহজেই যেতে পারছে এবং একা একটি মানুষের সাথে অন্য মানুষের দূর দূরান্ত কথা বলার সৃষ্টি কো কথা বলতে পারছে এই উন্নতি ফলে এই উন্নতি প্রযুক্তির ফলে আমাদের দেশ গর্বিত হচ্ছে আস্তে আস্তে আস্তে আস্তে উন্নতি হওয়ার ফলে আমাদের দেশে জনগণের সংখ্যা বৃদ্ধির ফলে এবং প্রযুক্তি বিদ্যার উন্নতি হওয়ার ফলে আমাদের সমাজে মানুষের মধ্যে খুব ও উল্লাসে ভরে উঠছে সমাজ মাধ্যমে এই কারণে বা এই সমাজ মাধ্যমে নিকটে আনতে সাহায্য করছে এবং সমাজের নেতিবাচক ভূমিকা বা পরিণতি পরিণতি করছে